হ্যাঁ হ্যালো না না বল হ্যাঁ শুনলাম তো না এখনো তো নাম দিই নি দেবো ভাবছি তুই দিয়েছিস কীসের গ্রুপ ও তালে তো নিশ্চই গ্রুপ হয়েছে

দেখি গানে নাম দিবি ও আমিও তালে নাম দেবো কখন যেতে হবে রে ও স্কুল থেকে জানিয়ে দিয়েছে

আচ্ছা আমিও তাহলে আটটার সময়তেই যাবো এমনি তুই হ্যাঁ নেবো তো তুই নিয়েছিস আচ্ছা দেখি আমি তালে গানের গ্রুপে নাম লিখিয়ে দেবো আমার হ্যাঁ হ্যাঁ আমি সময় মতোন চলে যাবো আটটা থেকে তো আটটার একটু আগেই চলে যাবো ঠিক আছে আচ্ছা রাখি